হ্যালো হ্যাঁ হ্যাঁ বলুন হ্যাঁ আসলে আমাদের এই রেস্টুরেন্টটা হচ্ছে পুরো বাঙালি হুম সমস্ত বাঙালি আইটেমগুলোই পাওয়া যায় এখানে আর আমার রেস্টুরেন্টের নামটা নিশ্চয়ই জানেন এটা মায়ের রান্নাঘর হ্যাঁ তো এখানে আপনি পাবেন ভাত ডাল শুক্তো মোচার ঘন্ট হুম মাছের বিভিন্ন রকম আইটেম আছে যেমন ধরুন ছোট মাছগুলো যে চুনো মাছের টক আছে হুম তার পরে এমনি পাতলা ঝোলও পাবেন মাছের যেরকম আবার মাছের বিভিন্ন মশলাদার রান্নাও আছে যেমন দই কাতলা আছে তারপর দুধ রুই আছে হুম তার পরে একটা পাবদার ঝাল আছে তার পরে সরষে ইলিশ হুম এরকম সমস্ত রয়েছে তারপর মাংসের মধ্যে আপনি পাবেন ধরুন যেটা হয় এখনকার তো কর্ম ব্যস্ততার দিনে মানুষ তো বাড়িতে এত রকম এত কিছু বানিয়ে উঠতে পারে না তো যার জন্য আমি এমন কিছু রান্না রাখি যেগুলো মানুষ তৃপ্তি করে খাবে এবং তাদের স্বাস্থ্যের পক্ষেও খুব ভালো হবে হুম মাংসের মধ্যে যেমন ধরুন একটু পাতলা মাংসের ঝোল হুম তাছাড়া কেউ যদি চান যে কষা সব রকমই রাখি আমরা হ্যাঁ তো হ্যাঁ কম্বো বলতে কম্বোর মধ্যে যেমন যেটা আছে প্রথমেই যেটা ভাত ডাল শুক্তো তার পরে কিছু ভাজা এবং তার সঙ্গে মাছের ঝোল এরকম একটা কম্বো রয়েছে হ্যাঁ তার পরে হ্যাঁ যদি আপনি চান তাহলে আমি ভেজ কম্বো আলাদা করে দিতে পারি যে যেরকম চায় এটা কাস্টমারের চাহিদা অনুযায়ী হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো আপনার আমাদের এখানে কিন্তু হোম ডেলিভারিরও সুযোগ আছে তা আপনি কি হোম ডেলিভারি চাইছেন না কি আপনি আসবেন এখানে হ্যাঁ জোম্যাটো সুইগি সব কিছুতেই পাবেন আপনি হুম হুম

আমাদের রেস্টুরেন্ট মোটামুটি এই নটা সকাল নটা থেকে ওই রাত নটা অবধি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে তা আপনি আসুন হ্যাঁ এসে আপনি দেখুন বা আপনি কি হোম ডেলিভারি চাইছেন আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে

ধন্যবাদ